হ্যালো বলুন আমার আমার না খুব পায়খানা বমি হচ্ছে আর কি তো আপনি কি ডাক্তার ঊষা বলছেন

ও সেই জন্যই ফোন ক হ্যাঁ আমার না খুব ফায়গা পায়খানা বমি হচ্ছে ওই এক দিন বিয়ে বাড়ি গিয়েছিলাম অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তারপর থেকে এসেই মানে এই রকম না না বাইরের কোনো ওষুধ টষুদ খাই নি ও আর এসের জল খাচ্ছি ওই ও আর এসের জলটাও মানে বমি হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ আমি দেখাতে চাই সেই জন্য ফোন কো হ্যাঁ তো আপনার হসপিটালটা মানে আপনার ইয়েটা কোথায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ অসুবিধা বলতে তো ওই ওই রকমই ওই বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে এই রকম পায়খানা বমি ওই ও আর এসের জল খাচ্ছি তাও হ্যাঁ মানে এই রকম সেই জন্য না না বাইরের থেকে কোনো ওষুধ বষুদ খাই নি ওই আপনার ইয়েটা খবরটা পেলেন আপনা আপনার না ওষুধ কিনে খাওয়ার চেয়ে আপনাকে একবার দেখিয়ে নেওয়াটা ভালো সেই জন্যই বললাম একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে তাহলে যাবো তাহলে